আমার প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা হল সুন্দরবন দীঘা দার্জিলিং সায়েন্স সিটি বিভিন্ন জায়গা আছে ঘুরতে যাই ভালো লাগে ঘুরতে আমার তারপর আমি যেখানে ঘুরতে যাই সেখানে ক্যামেরা নিয়ে যাই সেখানকার দৃশ্যগুলোর ছবি তুলে রাখি বাড়ি এসে দেখি এবার আমি একবার সুন্দরবনে ঘুরতে গিয়েছি সেখানে বাঘ হরিণ কুমির অনেক কিছু পশু অনেক পশু বা জন্তু জানোয়ার সব রয়েছে আমি ছবি তুলে এনেছিলাম তারপর দীঘায় গিয়েছিলাম দীঘায় বড় একটা সাগর সেই সাগরের ঢেউ সেই ঢেউগুলো আমি ছবি তুলে রেখেছিলাম তারপর দার্জিলিং গিয়েছিলাম দার্জিলিংয়ে গিয়ে ওখানকার আবহাওয়াটা খুব ভালো আমার ভালো লাগল তারপর সায়েন্স সিটিও গিয়েছিলাম সায়েন্স সিটিও পার্কের মতো ভালো আমার ওখানেও ভালো লাগল তো দীঘাতেই দার্জিলিঙে গিয়ে দার্জিলিঙে গিয়ে পাহাড়ের উপরে উঠে সূর্য অস্ত সূর্যোদয় দেখলাম খুব ভালো লাগল আবার সূর্য অস্তও দেখলাম সূর্য অস্ত দেখতেও ভালো লাগল তারপর ওখান থেকে বাড়িতে চলে আসলাম